প্রযুক্তি পশ্চিমবঙ্গের বিনোদন দৃশ্যকে কীভাবে প্রভাবিত করেছে প্রভাবিত করেছে যেমন দেখুন যেমন ক্রিকেট আগে ক্রিকেটেতে আগে গিয়ে এর প্রযুক্তি কেমন ছিল আগে এর প্রযুক্তি খুবই একাদ ছিল কারণ আগে ছিল এখন এখন প্রযুক্তির উন্নতি হয়েছে যেমন আগে আমাদের কোনো ডি আর এস সিস্টেম ছিল না এখন ডি আর এস সিস্টেম নিয়ে এসে ডিআরএস সিস্টেম মানে পা পায়ে এতে লাগলে ওখানে লাগলে অটোমেটিকালি ওটা আউটে হবে ডিআরএস সিস্টেম তুমি আউট হাত দেখিয়ে আউট নিতে পারবে আর হচ্ছে উইকেট উইকেট আগে উইকেটে লাগলে বেল পড়ে যেতো কিন্তু এখন উইকেটে বল লাগলে উইকেটে লাইট জ্বলবে লাল লাইট জ্বলে যাবে অটোমেটিক আগে উইকেটের বল আগে ওয়াইড বল থাকলে সেটা জানা যেতো না এখন ওয়াইড বল থাকলে উইকেটের পাশে লাইট জ্বলবে নীল লাইট জ্বলবে আগে গ্রাউন্ড আগে ছোট গ্রাউন্ড ছিল এখন বড় বড় গ্রাউন্ড হয়েছে বড় বড় গ্রাউন্ডে খেলা ও খেলা হচ্ছে বড় বড় স্টেডিয়াম হয়েছে আম আম লাখ লাখ লোকের বসার জন্য সিট হয়েছে আর হচ্ছে এখন এখন বড় বড় স্ক্রীন পর্দা বড় বড় স্ক্রীন হয়েছে বড় বড় টিভি ক্রিকেট ক্রিকেট খেলার গ্রাউন্ডে বড় বড় টিভি স্ক্রীন পর্দা হয়েছে যেখানে রিভিউ নেওয়া হয় কে আউট হয়েছে কি না আউট হয়ে গেছে কি না আর রিভেন্ট রিভিউ নেওয়া হয় এখানে যে বড় বড় স্ক্রীন পর্দা আগে কোনোরকম স্ক্রীন বা স্ক্রীন পর্দা ছিল না আগে আউট হলে আউট ছিল এখন আউট হলে সেটা রিভিউ নেওয়া যাবে সবকিছু করা যাবে ওখানেতে কী হয়েছে আউট হয়েছে না ওয়াইড বল ছিল না ছিল না নো বল না কি নেওয়া যাবে আগে আগে আগে ক্যামেরার কোয়ালিটি একদম বেকার ছিল এখন ক্যামেরা কোয়ালিটি অনেক অনেক উন্নতি হয়েছে আগে ক্যামেরায় তেমন কিছু বোঝা যেত না এখন অনেক ভালোভাবে বোঝা যায়

হচ্ছে হয়েছে আগে ফুটবল ফুটবলের ওর মধ্যে মাস থাকতো আগে আর এখন কত স্পিডে কত স্পিডে বল করছে সেটা সেটা মেপে নেওয়া যায় হচ্ছে কেউ ক্যাচ কেউ বল ক্যাচ ধরলে সেটা বাউন্ডারির পাশ থেকে ধরেছে কি না সেটাও মে সেটাও মে দেখা যায় ওই ডিসপ্লেতে বড় বড় ডিসপ্লে হয়েছে ক্যামেরা আর একটি হয়েছে প্রযুক্তি হচ্ছে নিউ প্রযুক্তি হচ্ছে ক্যামেরা ক্যামেরা এখন আগেকার দিনে আগেকার দিনে অনেক অনেক লো কোয়ালিটির ক্যামেরা ছিল সেখানে ছবি ভালো করে আসতো না ভালো ছবি আসতো না ছবি বার করতে অনেক টাইম লাগতো এখন এখন সেটা উন্নতি হয়েছে বড় বড় ক্যামেরা বড় স্ক্রীন বড় বড় বড় স্ক্রীনের বড় স্ক্রীনের ক্যামেরা বড় স্ক্রীনের ডিসপ্লে যেখানে ভিডিও ফটো সব ভালোভাবে খুব পরিষ্কারভাবে দেখা যায় কোনো আবছা ছবি আসে না ক্যামেরা কোয়ালিটি খুবই উন্নত হয়েছে বড় বড় ক্যামেরা হয়েছে এখন দামি দামি ক্যামেরা দামি দামি লেন্স দামি দামি এখন হচ্ছে সিনেমা হলেতে সিনেমা হলেতে আগে ভালোভাবে সিনেমা দেখা যেতো না এখন প্রজেক্টার রয়েছে প্রজেক্টার উন্নত প্রজেক্টার আসছে প্রজেক্টার উন্নতি প্রজেক্টার আসছে বড় বড় দেয়ালেতে প্রজেক্টার দিয়ে সিনেমা দেখা যাচ্ছে আগে সিনেমা দেখ আগে সিনেমার ছবি অপে অনেক খারাপ আসতো অনেক খারাপ ছিল বিজবিজ মাঝে বিজ করতো প্রচুর সিনেমা সিনেমার ছবি প্রচুর খারাপ ছিল এখন সেই সেই সিনেমা হলেতেই প্রচুর ভালোভাবে প্রচুর ভালোভাবে সিনেমা দেখা যায় কারণ আগে আগে আগের ক্যামেরার কোয়ালিটি এখন ক্যামেরা কোয়ালিটি অনেক অনেক উন্নত হয়েছে আগে ক্যামেরায় ছবি ভালো করে তোলা যেত না ক্যামেরায় ছবি তুললে সেটা অনেক দিন পর ছবি বার করবার করা যেত কিন্তু এখন কোনো ক্যামেরায় ছবি তুললে সেটা দু তিন দিনের মাথায় ক্যামেরার ছবি পেয়ে যাচ্ছি আমরা সাতে সাতেই ক্যামেরার ছবি পেয়ে যাচ্ছি আগে যেমন সিনেমা হলেতে অনেক সিনেমার ছবি খারাপ আসতো এখন প্রজেক্টার উন্নত হয়েছে প্রজেক্টারের মাধ্যমে বড় দেওয়ালে প্রজেক্টার দিয়ে ছবি দেখানো হয় পরিষ্কার ছবি দেখা যায় এটাই হচ্ছে প্রযুক্তির পশ্চিমবঙ্গের প্রযুক্তির উন্নতি হয়েছে